আমি প্রথমবার যখন রান্না করেছিলাম তখন আমি দিদিকে কল করেছিলাম তাকে জিজ্ঞেস করলাম চাউমিন কেমনভাবে বানাবো দিদি আমাকে চাউমিন বানানোর পদ্ধতি এবং উপকরণ কী কী লাগবে বলে দিল তারপর আমি চাউমিনটা বানিয়ে ফেললাম